হ্যাঁ আমি এমন একটি বই পড়েছি যা আমাকে শেষে কাঁদিয়েছে এবং সে বইটি হলো পথের পাঁচালী এই বইটিতে দিদি দুর্গা যখন মারা যায় তখন ছোট্টো ভাই অপু তার শোকে এতটাই কাহিল হয়ে পড়েছিল যা যা দেখে আমি নিজে আমার চোখের জল আটকাতে পারিনি এই গল্পটি পুরোটি কেন্দ্র করে তাদের দুজনের দুজনকে এবং এই দুজনের মধ্যে দুজনেই পিঠোপিঠি বয়সের দুজন কীভাবে ছোটোবেলার থেকে ধীরে ধীরে বড় হলো জীবনে নানান সমস্যার সম্মুখীন হয়ে ধীরে ধীরে সমস্ত সমস্যাকে কাটিয়ে একে অন্যের পাশে থেকে নিজেদের জীবনটা অতিবাহিত করল তা নিয়ে এই গল্প এবং এই গল্পের শেষে একটি ট্র্যাজেডি রয়েছে এবং যাতে দেখা যায় দিদি দুর্গা মারা যায় এবং সেই মারা যাওয়ার ঘটনা সমস্ত দর্শককে সমস্ত শ্রোতাকেই চোখের জল আনতে বাধ্য করে